আমাদের প্রতিটি মানুষই বাংলা ভাষায় প্রথমে কথা বলে বাবা মা প্রত্যেকটি কথাই বাংলা ভাষাতে বলে আর বাংলা ভাষা সব জায়গায় সচল বাংলা ভাষায় কথা প্রত্যেকটি মানুষই বুঝতে পারে যেখানেই যাবে যেই রাজ্যেই যাবে বাংলা ভাষা কথা বুঝতে পারে না অনেকেই কিন্তু আমাদের পশ্চিম বাংলায় মানুষ অধিকাংশ জেলায় বাংলা রাজ্যের কথা বুঝতে পারে বাংলা ভাষার কথা বুঝতে পারে বাংলা ভাষা কীভাবে সংস্কৃতি পরিচয়কে প্রভাবিত করেছে আন্তর্জাতিক ভাষা যেমন হিন্দি বাংলা ভাষাও আমাদের দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে আমাদের বাচ্চা থেকে বড় প্রথমে মা বাবা যেটাই বলতে শিখি সেটা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা হচ্ছে আমাদের গর্বিত আমরা বাঙালি আমরা গর্বিত বাংলা ভাষা আমাদের গর্ব এনে দিয়েছে আর আমরা পড়াশুনার ক্ষেত্রে যেমন বাংলা ভাষা পড়ি আবার যারা হিন্দি ভাষায় পড়াশুনা করে তাদেরও কিন্তু বাংলা জানতে হয় বাংলা না জানলে বাইরে অচল সাংস্কৃতিক শিক্ষা সবকিছু দিক থেকে বাংলা ভাষা না জানলে অচল আর বাংলা ভাষার পরিচয়কে আমাদের উপ হয়তো করছে কারণ বাংলা যারা বাঙালি আমরা বাঙালি আমরা বাংলা ভাষার উপরে জোর দিয়ে কথা বলতে পারি কিন্তু আমরা হিন্দি ভাষা না জানলে যেন বাইরের না চলতে পারা যায় না সেরকম বাংলা ভাষা না জানলেও এক এক দেশে চলা যায় না তাই বাংলা ভাষার ক্ষেত্রে সবসময় আমাদের তৎপরতা বাড়িয়ে তুলেছে বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক শিক্ষা সবকিছু ঐতিহ্য মান ফিরিয়ে দিয়েছে বাংলা ভাষা একটা আছে সাংস্কৃতিক ভাষা যেখানে মানুষের উচ্চরাচর গঠনাগুলি মানুষের কন্ঠে প্রথমেই বাংলা বেরিয়ে আসে আমরা বাঙালি তাই আমাদের মুখে প্রথমেই বাংলা শব্দ বেরিয়ে আসে কিন্তু সাংস্কৃতিক দিক থেকে আমরা দেশে বিদেশে বাইরে গেলেও সচরাচর বাংলা ভাষায় কথা বলতে পারি না তখন আমাদের হিন্দি ভাষা শেখার প্রয়োজন হয় তা কিন্তু বাংলা ভাষা কলেজ ইউনিভার্সিটি স্কুল সব জায়গায় আমাদেরকে বাংলা ভাষা শিখতেই হয় তাই বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক জীবনে অনেক কিছু জ্ঞান অর্জন করে দিয়েছে বা আমাদের নিজের পরিচয়কে অনেক প্রভাবিত করেছে